কী ব্যাপার আজকে এখনও দোকানে এলে না এই রকম করলে কি হবে এখন এই শীতকালে দোকানে ভীষণ ভিড় হচ্ছে আমি একা কী করে সামলাবো বলো তো না এই এখন এই শীতকাল পড়ে গেছে দোকানে ভিড় হচ্ছে তাছাড়া মালও ফুরিয়ে গেছে এই শীতকালের সোয়েটার তারপরে জ্যাকেট টুপি এসব তো অনেক কিছু আনতে হবে চাদর টাদর এবারে আমি যদি এভাবে দোকান চালাই তো জিনিসপত্রটা কে আনবে বলো তো এভাবে কি বন্ধ করলে হয় হ্যাঁ মাইনের ব্যাপার তো ভাববো কিন্তু এখন যে অসুবিঢায় পড়েছি এখন এই যে তুমি বন্ধ করছো ঠিকঠাকভাবে সে তো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কিন্তু কাজের সময় নেওয়ার সময় তো সব বলা কওয়া করেই তো নেওয়া হয়েছে তাই না তখন তো আর এসব প্রবলেমের কথা আচ্ছা ঠিক আছে এবারে মানে নতুন বছর পড়লে দেখা যাবেন তোলা হয়েছে তো সেই কারণেই তো ফোন করা হচ্ছে দোকানে এত ভীড় আবার মালগুলো শেষ হতে চললো আবার তো বড়োবাজারে তো মাল কিনতে যেতে হবে আর তুমি এই বন্ধ করছো এইরকম করলে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাল থেকে এসো কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে